আমি জ্যোতির্বিদ্যাকে আমার জীবনের একটা অংশ হিসাবে মেনে নিয়েছি আর আমাকে এটা জ্যোতির্বিদ্যা করতে খুব ভালো লাগে কারণ আমি মানুষের হাত দেখে তাদের খারাপ ভালো মন্দটা বলে দিই এরফলে অনেক মানুষেরই উপকার করেছি যাদের আমি হাত দেখি তাদের ভবিষ্যত বা বর্তমান সম্পর্কে কিছু বলেছি বা অতীতের সম্পর্কে সব কিছুই মিলে গেছে এরপর তারা জীবনে যে ভুল করেছে সেগুলোকে আমি তাদের হাত দেখে সংশোধিত করে ফেলেছি এবং তারা তাদের জীবনে এরদ্বারা অনেকটা ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পায় এবং জীবনে অনেক কিছু লাভ ও করেছে এইজন্য আমি এটাকে খুবই ভালো একটা পথ হিসাবে মেনে নিয়েছি